আমি খুব ছোটো বয়স থেকেই রান্না করতে পছন্দ করতাম তাই খুব ছোটো বয়স থেকে আমি রান্না শুরু করি আমার প্রথম রান্নার আমার বাবা খুব নাম করেছিলেন আমার প্রথমবার রান্নার অভিজ্ঞতা খুব ভালো ছিল আমি সেদিন একা হাতে পুরো রান্না করেছিলাম কাটা বাটনা বাটা সবটাই কারণ সেদিন আমার মা মামার বাড়ি গিয়েছিলেন নানা রান্না করার পর সবাইকে খাবার পরিবেশন করে আমি নিজে খাবার খেয়েছিলাম সেদিন আমার বাবা আমার হাতের তৈরি খাবার খেয়ে আমাকে উপহার দিয়েছিলেন যেটা আমি আজও খুবই যত্নসহকারে রেখে দিয়েছি তাই আমার প্রথমবার রান্নার অভিজ্ঞতা খুবই ভালো ছিল